আমি আমার অনলাইন শপিং অ্যাপে যে সমস্ত জিনিসপত্রগুলি কার্ট করেছিলাম আমি সেইগুলি এখন কিনতে পারবো না আমার কাছে এখন ওই পরিমাণে টাকা নেই তাই আমি আমার শপিং অ্যাপ থেকে কিছু জিনিস সরি কিছু জিনিস সরিয়ে ফেলতে চাই এবং বাকির জিনিসগুলি যেসমস্ত আমি কার্ট করেছিলাম বাকি তার বাকিগুলি আমি কিনতে চাই এই কারণে আমি কিছু জিনিস আপিং অ্যাক্ট থেকে কার্ট কর কার্ট করবো আর বেশ কিছু আমার কাছে বেশ কিছু টাকা রয়েছে যেগুলো দিয়ে আমি কয়েকটা জিনিস কিনতে পারবো